হ্যাঁ তুমি ওজন কমানোর জন্য ব্যায়াম করবে ব্যায়াম করা শুরু করো আর দিনে চার থেকে পাঁচ বার খাবার নাও ঠিক আছে তার মধ্যে তোমার ধীরে ধীরে ওজন কমানোর খাবার থাকবে যেমন স্যালাড থাকবে একটু কম প্রোটিনের আর কম ফ্যাটের চর্বি গলানোর যে খাবার হয় সেইগুলো খাবে ঠিক আছে আর ঠাণ্ডা জল খাবে না আর তুমি যখন ব্যায়াম করতে আসবে ঠিক আছে তুমি যে ব্যায়ামগুলো করবে সেইগুলোর মধ্যে ধ্যান রাখবে যেমন তোমার কোমরের দিকে যেন কোনও ব্যায়ামে চাপ না পড়ে ঠিক আছে ঝুঁকে কোনও ব্যায়াম করবে না বা মানে কোমরের পিছন দিকে ঝুঁকে ব্যায়াম করবে না সামনের দিকে ঝুঁকে ব্যায়াম করবে না ঠিক আছে আর একটু বেশি করে ব্যায়াম করবে হ্যাঁ ঘড়িতে টাইম দেখে করবে হ্যাঁ তুমি যদি কোনও ব্যায়ামের তুমি যদি কোনো বাড়িতে ব্যায়াম করতে পার সেগুলোর মধ্যে যেমন আছে প্রত্যেক দিন করার জন্যে প্রত্যেকদিন যদি কুড়ি থেকে তিরিশ মিনিট মতন করতে পার ঠিক আছে তারপরে যদি উঠ বস করতে পার দেখ যেগুলো আমাদের শরীরে যেকোনও চর্বি জাতীয় খাবারের মাধ্যমে সেই সব চর্বি জমে গালের মধ্যে জমে পেটের মধ্যে জমে ঠিক আছে হাতে পায়ে এগুলোতে তুলনামূলক কম জমে তো ওইটা সাধারণ ব্যাপারে যদি প্রত্যেকদিন ব্যায়াম করতে থাক তাহলে ওটা আস্তে আস্তে কমে যাবে আর যদি তুমি চাও যে ওটাকে তাড়াতাড়ি কমানোর তাহলে খুব বেশি খাবার চেবানোর চেষ্টা করবে চিবিয়ে খাবার খাবে বেশি বশি করে চিবিয়ে খাবার খাবে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে হ্যাঁ তার জন্য ব্যায়াম বলতে যেখানে ব্যথা হবে যে সব শরীরের যেসব অঙ্গে ব্যাথা হবে ব্যায়াম করতে গিয়ে সেগুলোতে প্রথম কথা কোনও ব্যায়াম করবে না ওইগুলোতে কি হয় অনেক সময় রোদ্দুর বা ভিটামিন ডিয়ের অভাবে ব্যাথা হবার সম্ভবনা হয় তো সেগুলোকে ভালো করে ধ্যান দিয়ে চেষ্টা করবে জানো ডক্টর দেখিয়ে সেইগুলো ট্রিটমেণ্ট করার চিকিৎসা করার